এখন সরকার সাঁস মুরগি পালনের জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনেক নিয়মও চালু করেছে বিশেষত পোলট্রি ফার্মের উপরে অনেক নিয়ম চালু করেছে এবং সরকার বিনা পয়সাতে হাঁস মুরগি এখন দেয় সাধারণ মানুষকে চাষ করার জন্য এবং অনেক প্রশিক্ষণ দেয় ওই মুরগি হাঁসকে কী করে রক্ষা করবে কী করে ভালো রাখবে কী করে ধীরে ধীরে বড় করবে এবং এবং পোলট্রি মুরগি কী ডিম দেবে সেটা কীভাবে ডিমটাকে রাখতে হবে তা দিয়ে রাখতে হবে এবং কতটা তাপ প্রয়োজন এবং কী ওষুধ দিলে কোন রোগ সারবে সেই সব প্রশিক্ষণ দিতে থাকে এবং এই চাষটির জন্য মুরগি পোলট্রি ফামিক চাষটির জন্য কৃষক শুধু একার জন্য হয় না কৃষক নানা বাড়ির মানুষদেরকেও সাহায্য করতে হয় তাতে অনেক সুবিধা হয় একার পক্ষে এই পোলট্রি ফার্মিংয়ে চাষ করা সম্ভব নয় অনেকজনকেই এতে কাজে লাগতে হয় যেমন প্রথমে বাচ্চাদেরকে পোলট্রি ফার্মের সরকার দিয়ে দেওয়ার পর বা সরকার বা যেখানে কোম্পানি থেকে মুরগি কেনার পর তাদেরকে একটা আলাদা পনেরো দিন ধরে রাখতে হয় দশ দিন খুব বি নিয়ম বিধি করে রাখতে হয় তারপর তাদেরকে খাওয়া দেওয়া নিয়মিত জল দেওয়া তাদের খাবার দেওয়া এবং তারা ধীরে ধীরে বড় হতে থাকবে এবং তাদেরকে নানা রকম ওষুধ দিতে হয় বাঁচিয়ে রাখার জন্য যাতে না কোনো রোগ হয় বা কোনো বসন্ত রোগ বা কোনো রোগ হয় সেজন্য তাদেরকে নিয়মিত ওষুধ দিতে হয় প্রতিদিন নিয়মিত ওষুধ নিয়মিত জল খাওয়াতে হয় এবং এটা খুব একটা পরিশ্রমের কাজ তাতে অনেক পরিশ্রম করতে হয় এবং যারা পরিশ্রম করে তাদেরকে নিয়মিত বেতনও দিতে হয় শুধুমাত্র একার জন্য এ কাজ নয় তাই পরিবারকেও এর কাজে সামিল হতে হয় তাতে এবং এটা এর জন্য এবং এই চাষ করলে অনেক অর্থও পাওয়া যায় একটু কষ্ট করলে পরে পারিশ্রমিকও পাওয়া যায় এবং কিছু কিছু জায়গায় এখন সরকার কিছু পোলট্রি ফ্ মুরগি ফ্রিতেও এখন বিনা পয়সায়ও চাষ করার জন্য দেয় হাঁসও বিনা পয়সায় চাষ করতে দেয় সাধারণ মানুষের উপকারের জন্য চাষ করতে দেয় এবং পোলট্রি ফার্মে নিয়ে এই নিয়ম চালু করায় এত সুবিধা দেওয়ায় সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে কিছু মানুষ সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে এই চাষ যেমন প্রথমেই একটু অনেক নিয়ম বিধি মেনে করতে হয় কিন্তু পরে তা ভালো পারিশ্রমিক পাওয়া যায় একটু ভালোভাবে চাষ করলে